বই ছাড়াও আমি বিভিন্ন পত্রিকা পড়তে ভালোবাসি আর ব্লগ সংবাদপত্রও পড়ি এছাড়াও মানে যেসব সংবাদপত্রিকা পড়ি ওই সংবাদপত্র পড়ি সেখান থেকে বিভিন্ন ধরণের গল্প আবার বাস্তবতার সাথে মিলিয়ে অনেক কিছু গল্প লেখা থাকে যেগুলো থেকে আমি অনেক কিছু জানতে পারি বুঝতে পারি এবং সেগুলোকে উপলব্ধি করি কারণ হয়তো আমার জীবনে সেগুলো ঘটে নি কিন্তু কারোর জীবনে হয়তো ঘটেছে এবং সেগুলো আমি জানতে পারি সতর্ক হই সেসব বিষয়ে এবং নিজেকে নিজের পায়ে দাঁড়ানোর ওটা পড়ে একটু কনফিডেন্সটা বাড়ে এছাড়াও বিভিন্ন সংবাদপত্র আছে যেগুলো আমার পড়তে ভালো লাগে আমি পড়ি আমার আর সময় কাটে এই জন্যও পড়ি এছাড়াও অনেক কিছু ব্লগ আছে যেগুলো আমি দেখেছি পড়ি ভালো লাগে